হ্যাঁ আমি মনে করি স্কুলের পাঠ্যক্রমে বাচ্চাদের ব্যাংকের কর্মপ্রবাহ নীতি ঋণ রিটার্ন ট্যাক্স ইত্যাদি সম্পর্কে শেখানো দরকার কারণ এই জ্ঞান তাদের ভবিষ্যতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করে কারণ আর্থিক জ্ঞান ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জ্ঞান থাকা আজকের দিনে জরুরি কারণ ব্যাংক আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সচেতন সিদ্ধান্ত ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জ্ঞান থাকলে বাচ্চারা ভবিষ্যতে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সচেতন হবে সচেতনে সম্পদের সঠিক ব্যবহার ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জ্ঞান থাকলে বাচ্চারা তাদের সম্পদের সঠিক ব্যবহার করতে শিখবে ঋণের ঝুঁকি ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জ্ঞান থাকলে বাচ্চারা অনেক ধরনের ঋণের ঝুঁকি সম্পর্কে সচেতন হবে ট্যাক্স ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জ্ঞান থাকলে বাচ্চারা ট্যাক্স প্রদানের গুরুত্ব বুঝতে পারবে উল্লিখিত ব্যাংকিং কার্যপ্রবাহগুলি যেভাবে শেখানো যেতে পারে সেটি হচ্ছে পাঠ্যক্রমে অন্তর্ভুক্তি ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জ্ঞান স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা যেতে পারে সচেতনতা বৃদ্ধি স্কুলে ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করা যেতে পারে বিশেষজ্ঞদের বক্তৃতা স্কুলে ব্যাংকিং ব্যবস্থার বিশেষজ্ঞদের বক্তৃতার আয়োজন করা যেতে পারে স্কুলের পাঠ্যক্রমে বাচ্চাদের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জ্ঞান দেওয়া এবং তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জ্ঞান তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে এবং সঠিক আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করবে